হ্যালো ডলিদি আমি হচ্ছে আপনার দোকান থেকে গোলাপের তোড়া নিতে চাই তো আপনি কি ভালো করে প্যাক করে দেবেন আমি একটা প্যাকেটই নেব কালকে তো ভ্যালেন্টাইন্সের উপলক্ষে জন্য আছে তো আপনি যদি একটু ভালো করে তোড়াটা অনেক রকমের ফুল দিয়ে বা শুধু গোলাপের অনেক ফুল দিয়ে ভালোভাবে একটু সাজিয়ে দিতেন

একশোটা একশোটা গোলাপ শুধু গোলাপ না ধরুন অনেক অনেক কিছু অন্য অন্যান্য অন্য কিছুও থাকবে ওর সাথে মানে তোড়ার মতন আর কি একটু ভালো হতে হবে এরকম আর কি হুম একশোটা গোলাপ থাকবে ওর সাথে আরও আপনি যদি অন্য কিছু ফুল বা পাতা অ্যাড করতে চান তো তা করতে পারেন যেমন একটু দেখতে ভালো লাগে আর কি আর হচ্ছে যেমন একশোটা গোলাপ থাকে আচ্ছা তাহলে আপনি কেমন কেমন কী নেবেন আমি বিকেলের দিকে যাব কিংবা সকালের দিকে যেমন একটু ভালো হয় কেমন রেট নেবেন আপনি

ঠিক আছে আপনি তাহলে রেডি করে রাখবেন হুম ও তাহলে আপনি রেডি করে রাখবেন আমি যেয়ে নিয়ে আসবো হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ